হ্যাঁ আমার প্রিয় বই সেলাইয়ের যেটা আছে সেটা হচ্ছে কি বেলা দে বেলা দের বইটা আমার আছে এটা ভালো লাগে আর এছাড়া ইউটিউব চ্যানেলের মধ্যে বেলা দের ইউটিউব চ্যানেলটা বেশি ভালো লাগে ওটাই আমি বেশি ফলো করি এছাড়া টুকটাক দেখি অন্যান্যগুলো আর তাদের কাছ থেকে আমি বিভিন্ন প্যাটার্নটা ব বেসিকালি বিভিন্ন ডিজাইনগুলো শিখি কীরমভাবে তারা ডিজাইন করছে ওইখান থেকে আমি নিজেও কিছু তাদের থেকে দেখে দেখে আমি নিজেও মানে প্যাটার্নটা বোন মানে নিজে ডিজাইন তৈরি করার চেষ্টা করি আর কি ক করিয়েছে কিছু কিছু এছাড়া তারা অনেক কিছু বা বা শিখতে পারি যেমন ধরুন বিভিন্ন স্টিচ যেমন কাঁথা স্টিচ আছে তারপরে গিটফোঁড় আছে কাশ্মীরি স্টিচ আছে আরিকা আছে এরকম অনেক রকমের স্টিচ আছে আমি শিখেছি সেখান থেকে সেগুলো মানে ভালোও লাগে আর আমার তো একটু ন্যাক আছে তাই আমি করি বিভিন্ন কাটিং কুটিংও শিখেছি সেখান থেকে আর বোনার কাজে তো কাঁটা আপনি উল বোনাতে কাঁটা বেশি মানে ব্যবহৃত হয় কুরুশের কাজে কুরুশের যে সেলাই উল এগুলোই সব থেকে বেশি এইসবগুলো ব্যবহার করা হয়